হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো কী ধরনের বই লাগবে স্কুল স্কুল ওয়াইস না এমনি গল্পের বই না উপন্যাস ধরনের কী ধরনের আচ্ছা আচ্ছা ওটার জন্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবল আছে ওগুলোর জন্যে আপনি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন আর যেগুলো কোনো বই যদি অর্ডার দিতে হয় বা অন্য কোথার দিয়ে অন্যদের দিয়ে আনতে হয় এরকম ধরনের যদি কিছু থাকবে তাহলে আপনি সেখানে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ছাড় পাবেন

আচ্ছা ক কত কত পিস করে লাগবে বই এক পিস করেই না বেশি বেশি কোয়ানটিটি লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অব অবশ অবশ্যই যদি এক এক এক একটা বইয়ের ওপর যদি কোয়ানটিটি থার্টি টেন করে হয় তাহলে আপনি সেখানে ওই থার্টির জায়গায় এই থার্টি ফাইভের জায়গায় ফোর্টি পার্সেন্ট করে ছাড় পাবেন ফোর্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি এইট ফোর্টি এই রকম কোনো কোনোটায় ফোর্টি টু ফোর্টি ওয়ান দিয়ে দেবো পার্সেন্ট আচ্ছা আচ্ছা হুম